নমস্কার স্যার আমি শুনেছি যে আপনার এইখানে কিছু টাকা প্রয়োজন থাকলে আপনি ঋণ নেন ঋণ দেন সাধারণত আমরা ব্যাঙ্কেই নিয়ে থাকি কিন্তু অনেক সময় আমাদের কোনও অসুবিধার কারণে আমরা ব্যাঙ্কে নিতে পারি না যেই জন্য আমি আপনার সাথে যোগাযোগ করলাম আপনার কাছে আমি শুনেছি খুব কম সুদে কিছু টাকা ঋণ পাওয়া যায় বর্তমানে আমার কিছু পারিবারিক আর্থিক কিছু কারণে আমার কিছু টাকার প্রয়োজন যার জন্য আপনি যদি আমায় একটু বলেন যে কত টাকা সুদ বা কীরকম সুদ বা কত টাকা করে সেটা শোধ দিতে হবে মাসিক এবং কোনও কিছু বদলে বা কিসের বদলে আপনি টাকাটা আমাকে ঋণ দেবেন সেগুলো সম্পর্কে যদি আপনি একটু বলেন খুবই আমি উপকৃত হবো আমার খুবই ভালো হয় যেটি আমার এই প্রয়োজনটি মেটাতে ভীষণ রকম সাহায্য করতে পারে এবং আপনার এই সাহায্যে আমি ভীষণ রকম উপকৃত হবো এই আর আপনি যদি আমাকে কাইণ্ডলি একটু জানান যে সুদের পরিমাণটা কীরকম বা কত পার্সেন্ট হিসাবে টাকাটা সুদ দিতে হয় মাসিক কীরকম দিতে হয় সে সমস্ত ব্যাপারে একটু ইনফর্মেশনগুলো আমি আপনার কাছে চাইছি যেটা আমাকে খুবই প্রয়োজন আমার মেটাতে হেল্প করবে এবং আমাকে ভীষণ রকম সাহায্য করবে এবং আপনার এই সাহায্য আমি মনে রাখবো আমার খুবই আমি খুবই উপকৃত হবো